দেখুন সাধারণত আমরা নতুন পাখি পর্যবেক্ষণ করতে গেলে আমরা চিড়িয়াখানা বা কোনো জাতীয় উদ্যানেই যাই সচরাচর সেখানেও বিভিন্ন ধরনের পাখি আমরা দেখতে পেয়ে থাকি এছাড়াও বাসে বাড়ির আশেপাশে যদি বাগান থাকে সেই বাগানেও বিভিন্ন ধরনের গাছপালা যদি আমরা লাগিয়ে থাকি সেখানেও কিন্তু রংবেরঙের পাখিরা আসে এটা তাদেরকে দক্ষতা বাড়াবার জন্য আমাদের সব সময় উচিত কী পাখিকে আগলে রেখে বা খাঁচায় বন্ধ করে রাখাটা উচিত না তাকে ডেকে ভালোবেসে ডেকে বাড়িতে বিভিন্ন ধরনের খাবার যেমন চাল মুড়ি ইত্যাদি দেওয়া দরকার এছাড়াও যদি আপনারা বাগানে গাছ লাগান সেই গাছেতে এমনি এমনি আমাদের বিভিন্ন রংবেরঙের পাখি আসবে তো এই টিপসগুলি আমি সবাইকে দেব যে পাখি পর্যবেক্ষণ করার জন্য জাতীয় উদ্যানগুলি বা চিড়িয়াখানা বা বাড়ির আশেপাশে আপনি কোনো বাগানও লাগাতে পারেন আর তাদের দক্ষতা বাড়াবার জন্য বিভিন্ন ধরনের খাবার গাছপালা এইগুলি তাদের জন্য অনেকটা